আমাদের সব সময় এটা খেয়াল রাখতে হবে যে যার গলায় সুর তাল লয় আছে সেই হবে সঙ্গীতের সেরা তো আমাদের সব সময় গান হলো এমন একটি বিষয় যে একটি গান একটি গান করে কখনও বড়ো সিঙ্গার হয়ে যাওয়া যা যাওয়া যেন কেউ হয়তো একটা ভালো গান করলো সে ভাবল যে আমি একটা ভালো গান করছি মানে যে ভালো সিঙ্গার হবে এমন কোনো কথা নেই কিন্তু তাকে সবার আগে তার ভিতটাকে মজবুত করতে হবে অ তার গানের ভিত বলতে গেলে তার যে গলার ভাঁজ গলার সুর তাল লয় এগুলি তাকে আনতে হবে তো আমাদের যেহেতু গলার ভিত না মজবুত থাকলে সে সে হয়তো বড়ো কোনো চ্যানেলে হয়তো গান করতে যাবে যে বড়ো কোনো চ্যানেলে গান করতে যাবে তো যেহেতু তার ভিত মজবুত নেই সে হয়তো সে হয়তো মানে পরীক্ষাতে পাস হয়তো সে অডিশানে পাস করে অডিশানে পাস করলো কিন্তু মেন জায়গাতে গিয়ে সে আটকে যাবে যেহেতু তার ভিত মজবুত নেই তো আমাদের ভিতটাকে সবসময় মজবুত রাখতে হবে ভিত না মজবুত রাখলে হবে ভিত না মজবুত রাখতে হবে তার উপর তার উপরে যেমন একটা ঘরের ভিত মজবুত না করে যদি তার উপরে একতলা দুতলা তিনতলা করে সে কিন্ত কোনো এক সময় সে কোনো ঝড়ে বা কোনো মানে প্রকৃতির দুর্যোগে সেটি কিন্তু ভেঙে যাবে গানের ক্ষেত্রেও তো কেউ সেই রকম তো আমি একটা গান করলাম একটা গান করলাম মানে যে আমি স্টেজে আসবো কি অডিশান দিতে যাবো কিন্তু এটা করা একদম উচিত না আমাকে আমাদের স্টেজে বা কোনো অডিশনে গান গাওয়ার আগে আমাদের বারবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং পাড়ার কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আমাদের গান গাইতে হবে ছোটোখাটো অনুষ্ঠানে আমাদের গান গেয়ে মনের ভিতরে যে ভয়টা সেই ভয়টাকে দূর করতে তে হবে এবং ঠিক ঠাকভাবে গাই করতে হবে গাইতে হয়তো পাড়ার কোনো ছোট্টো অনুষ্ঠানের অনুষ্ঠানে বললাম দাদাদের যে আমি গান করবো ঠিক আছে গান কর হয়তো দাদাদের বললাম যে দাদা আমি তো গান গাই তো যদি একটু ভুল হয় তোরা মানে মানে মেনটেন করে নিস তো দাদা বলে ঠিক আছে তুই তোমার পাড়ার ছেলে আর শুনবে তো আমাদের যেহেতু সবাই পাড়ার পাড়ার পাড়ার পাড়া প্রতিবেশী তার কোনো অসুবিধা নেই তো এইভাবে সে এসে গাইলাম ধর একটু ভুল ভুল হলো ভুল হলো এবং ভয় লাগলো তারপরে তারপরে তারপরে স্টেজে গাইলাম গাইতে গাইতে নিজের ভুলটা সংশোধন নিজের ভুলটা সংশোধন হলো এবং নিজের যে মনের মধ্যে যে ভয়টা সে ভয়টাও সংশোধন হলো